পেটুক জাংশান দাদা পঁচিশ তারিখ জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বাড়িতে একটা ছোটো অনুষ্ঠান আছে আপনি কি পঁচিশ জনের দুপুরের খাবার দিতে পারবেন মেনু হচ্ছে ডাল ভাত পোস্ত সর্ষে ইলিশ মিষ্টি আর দই দুপুর একটার মধ্যে দিতে হবে এবং খাবার যেন গরম থাকে আর জামাই ষষ্ঠী উপলক্ষ্যে কিছু ছাড় আছে কি